হুম বলছি আপনাদের এইখানে তো এই আসলে এই চিড়িয়াখানায় ঘুরতে আসলাম তো এখানে আপনারা মানে এই পশুদের কীভাবে যত্ন নেন সেই বিষয়ে যদি একটু জানতে পারতাম

আচ্ছা ঠিক আছে তো ওদেরকে ওদেরকে রাখার জন্য কেমন ব্যবস্থা নেওয়া হয় হ্যাঁ সেখান থেকে মানে ওরা বেরোতে পারবে না আর কী মানুষের করতে পারবে না আচ্ছা হ্যালো আর ওই মানে ওদেরকে যখন খাবার দাবারগুলো দেওয়া হয় তখন কি সেগুলো বাইরে থেকে দেওয়া হয় না এমনি ভিতরে ঢুকে দেওয়া হয় কেন ওগুলো তো পো পোষা জিনিস

আচ্ছা ঠিক আছে দিদিভাই আমি রাখছি হ্যাঁ আমি একটু কাজ আছে তো